প্রথমত নদী এবং পাহাড় এলাকা আমার খুবই পছন্দের জায়গা ব্যক্তিগতভাবে সুন্দরবন এলাকাটা আমার খুবই পছন্দের জায়গা কারণ আমি সুন্দরবন এলাকার বাসিন্দা আমি কদিন আগে আমার বন্ধুদের সাথে সুন্দরবন ট্রিপে গিয়েছিলাম এবং সেখানের সুন্দরবন ট্রিপটা খুবই অসাধারণ ছিলো এবং বন্ধুদের সাথে খুবই আনন্দ করেছি আমি এবং সুন্দরবন ট্রিপে লঞ্চে যে খাওয়া দাওয়াটাতে হয় সেই খাওয়া দাওয়াটা খুবই সুস্বাদু ছিলো এবং আমি পুরুলিয়া অযোধ্যা পাহাড়েও ঘুরতে গিয়েছিলাম সেখানে আমি শীতকালের সময় গিয়েছিলাম এবং সেখানে নানা ধরনের অসাধারণ জায়গা দেখেছি পুরুলিয়া জেলায় আমি কোনো দিন যাই নি আমার মা বাবাকে আমি অনেকবার বলেছিলাম তারাও আমাকে নিয়ে যায় নি তাই আমি বন্ধুদের সাথে সেখানে গিয়েছিলাম আগামী বছর এবং সেখানে শীতকালের সময় গিয়েছিলাম তাই অনেক ভ্রমণকারী ছিলো এবং সেখানের সুন্দর দৃশ্য খুবই মুগ্ধকর জায়গা এবং অনেক কিছু পশুপাখি অনেক কিছু খাওয়া দাওয়াও করেছি আমরা তাই সেখানের আমার খুবই ভালো লেগেছিলো এবং